আমাদের গ্রামে বাড়ি তৈরি করার ক্ষেত্রে তেমন কিছু বিশেষ গুরুত্ব দেওয়া হয় যেগুলি হচ্ছে যেমন বাড়িতে একটি রান্নাঘর থাকবে একটি ছোটো টয়লেট থাকবে তো এগুলোর জন্যই আমাদের বাড়িতে একটু বেশি করে লক্ষ্য করা হয় আর বাড়ির বাইরে চারপাশে চারিদিকে ঘেরাও করা হয় যাতে বাইরের বন্য প্রাণী যাতে না আমাদের বাড়ির ভেতরে চলে আসে এই জন্য আর আমাদের সরকার থেকে যে সাহায্য করে সেইটুকু সাহায্যে তো আর পুরোপুরি কমপ্লিট বাড়ি রেডি করা যায় না তো এই জন্য আর গ্রামে সাধারণত বাড়ি টিনের চাল বা খড়ের চালই দেখা যায় কারণ এইখানে গ্রামে তেমন কিছু আসবাবপত্র বা তেমন কিছু সাহায্য পাওয়া যায় না যে বড়ো পাকা বাড়ির করার মতো তো এখনকার সময়ে কিছু বছর আগে বা এখনকার সময়ে আস্তে আস্তে ওই মাটির পুরনো বাড়িগুলোকে ভেঙে পাকা বাড়ি তৈরি করা হয় আর পাকা বাড়ি খুব একটা বেশি নেই কিন্তু গ্রামের দিকে আস্তে আস্তে এগুলোও বাড়তে চলেছে